আমি একজন জীবন বিমার প্রতিনিধি আমি এই পেশায় আজ দীর্ঘ উনিশ বছর এই পেশায় যুক্ত এই পেশায় এসে আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য ও আনন্দ বোধ করি কারণ অনেক মানুষের কাছে আমি যেতে পারি এবং অনেক মানুষকে কাছে টানতে পারি এর জন্য আমি এই জীবিকা জীবিকাকে খুব আনন্দের সহকারে নিয়েছি এই জীবিকায় আসার সময় আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিয়াম এবং এক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে আমি এই পেশায় এসেছিলাম এবং কি আমি আমার যে নেক্সট প্রজন্ম তাদেরকেও আমি এই পেশায় আসতে সাদর আমন্ত্রণ জানাই